আপেল আছে আপেল আপেল একশো টাকা কিলো একশো টাকা কিলো নিন ভালো ভালো আপেল আছে হ্যাঁ হ্যাঁ যাবে আর ভয় লাগলে কী করবো দিদি বলো পেটের জ্বালায় তো আসতে হয় না ভয় করলে কি আর আমাদের সংসার চলবে আর কি বলবো দিদি হ্যাঁ হুম বাড়িতে দুটো বাচ্চা আর স্বামী আছে বাচ্চা একটা পনেরো একটা দশ হ্যাঁ এই ইনকাম করে সংসার চলে আর যা কিছু থাকে বেঁচে তার থেকে ওদের টিউশন খরচা ইস্কুলে দিই হ্যাঁ হ্যাঁ চলে যায় হাসবেন্ড রাজমিস্ত্রি কাজ করে হ্যাঁ হ্যাঁ চলে যায় আপনাকে প্রতিদিন ট্রেনে দেখি আপনি কী করেন কোথায় যান ওহ আচ্ছা আচ্ছা আচ্ছা ভালো আপনাদের বাড়িতে কতজন আছে ওহ আচ্ছা দিদি আমার সামনে স্টেশান এসে গেছে আমি নামবো ভালো থাকবেন